আমাদের ভারতবর্ষে খেলাধুলার জন্য যথেষ্টই কৃতিত্ব অর্জন করেছে এবং সেই খেলাধুলায় কৃতিত্ব অর্জনে নারীদের খুব বড়ো অবদান রয়েছে বর্তমানে কিছুদিন আগে অলিম্পপিক যে হলো সেই অলিম্পিকে ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য অনেকটাই বেশি এবং অনেক বেশি পদক দিয়েছে এবং ভারতীয় ক্রিকেটে যেমন প্রাক্তন ঝুলন গোস্বামী বর্তমানে মিতালি রায় থেকে শুরু করে একাধিক মহিলা ক্রিকেটার রয়েছে এছাড়াও অন্যান্য খেলাধুলার সঙ্গে যেমন পিভি সিন্ধু সানিয়া মির্জা একাধিক মহিলা রয়েছে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত হয়েছে এবং খেলাধুলায় ভারতের জন্য কৃতিত্ব অর্জন করেছে এবং ভারতেরকে গর্বিত করেছে কিন্তু ভারতে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ থাকলেও ছেলেদের তুলনায় মহিলাদের একাধিক পারিবারিক সমস্যা বা সামাজিক সমস্যাই হোক যে কোনো কারণ বশতই হোক সেগুলানকে সমস্যা সমাধানের প্রয়োজন রয়েছে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ অনেকটাই কম কিন্তু ভারতে অংশগ্রহণ কম হলেও একেবারে একেবারে শেষ হয়ে যায়নি যথেষ্টই অংশগ্রহণ রয়েছে কিন্তু একাধিক দেশে যেমন বর্তমানে আপনার আফগানিস্তান যেখানে মহিলাদের খেলাধুলা সঙ্গীতচর্চা রাস্তায় বেরানো পোশাক আসাক সমস্ত কিছুর উপরেই নিষেধাজ্ঞা রয়েছে তো আমার দেশে ভারতবর্ষে সেই সমস্ত কিছুতে সমস্যা না থাকলেও ছেলেদের তুলনায় মহিলাদের অংশগ্রহণ অনেকটাই কম এবং কিছু কিছু দেশ রয়েছে যেখানে মহিলাদের প্রতি যথেষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এবং সেখানে মহিলাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন কার্যক্ষেত্রে খেলাধুলায় তাদের অংশগ্রহণ তো কল্পনামাত্র খেলাধুলায় তারা অংশগ্রহণ করতেই পারে না